দেখুন সমাজে এখন যেটা সবচেয়ে বেশি বলার প্রয়োজন সেটা হলো ধার্মিক বিষয় এই যে নির্দিষ্ট কিছু মানুষ জন তাদের নির্দিষ্ট বা তাদের নিজের ধর্ম নিয়েই যে একটা অতিরিক্ত মাতামাতি বা একটা কি বলা যায় একটা উদ্দামতা ধর্মের ধর্মকেন্দ্রিক যে উদ্দামতা এটাকে অনেকটাই কমানো দরকার বা কমানো প্রয়োজন সেক্ষেত্রে সেটা হলেই মনে হয় আমরাও অনেকটা শান্তি বা অনেকটা সমৃদ্ধির পথে এগোবো না হলে এই নিজেদের নিজেদের ধর্ম নিয়ে নিজেরাই নিজেদের মধ্যে যদি একটা লড়াইয়ের প্রবণতা বা একটা হ্যাঁ উদ্দামতা সৃষ্টি করি তাহলে একটা নিজেদের মধ্যে ধর্মগত একটা প্রভেদ বা একটা দ্বন্দ্বের অনেক বড়োটাও অনেক বড়ো একটা পরিসর সৃষ্টি হয়ে যায় যেটা সার্বিকভাবে তো দেশকেই ক্ষতি করবে বা সমাজকেই ক্ষতি করবে একটা সামাজিক ক্ষত বলা যেতে পারে এই জন্য ধর্ম নিয়ে যদি কিছু বিষয় নিয়ে অনেক বেশি বলতে হয় তবে ধর্মকেই নির্বাচন করাই ভালো বলে মনে হয় বা এটা নিয়েই বলতে চাই